হ্যালো হ্যাঁরে কাজবাজ করছিস না কী ব্যাপার এ জঙ্গল হয়ে যাচ্ছে গাছপালা সা চারিদিকে বাগান বাড়ি হ্যাঁ যতটা যতটা তাড়াতাড়ি পারিস কাজটা করে নেওয় দরকার বর্ষায় এসে যাচ্ছে না হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেগে থাকতে হবে তবেই তো হবে হ্যাঁ ঠিক আছে খাবার জল পাঠিয়ে দেওয়া হবে ব্যারেলে করে অসুবিধে কি আছে লেবারের অসুবিধা হলে পাঠতে হবে জল ঠিক আছে হ্যারিও হ্যাঁ ভালো আছি ঠিক আছে ভালো থাকলেই সব কাজকর্ম চলবে অসুবিধা নেই হ্যাঁ কাজটা দেখ ভালো করে নিজের মনে করে করে নাও তাহলেই হবে হুম হ্যাঁ স্পটে যাবো আমি যদি যাবো একদিন দেখে যাচ্ছি কী হচ্ছে না হছে ঠিক আছে রাখছি তাহলে নাকি হ্যাঁ আসার আসার ব্যাপার তো করতেই হবে হপ্তার ভেতরেই যাচ্ছি আমি তোরা লেগে থাক না